আমার বন্ধু এবং পরিবারে কেউ যদি কোনো খেলায় প্রশিক্ষণ নিতে চায় তাহলে তারা সবচেয়ে আগে বাবা মার সাথে পরামর্শ করবে কারণ বাবা মাই হচ্ছে সঠিক পরামর্শ দেওয়ার লোক সেইখানে বাবা মা সঠিক কোচের কাছে গিয়ে সঠিক প্রশিক্ষণের জন্য আমাদেরকে নিয়ে যাবে এবং কোচ সাথে কথাবার্তা বলে কি কিরকম সুবিধা পাওয়া যায় বা কীভাবে প্রশিক্ষণ করবে তার একটা রূপরেখা তৈরি হবে আমাদের এখানে দু তিন জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা আছে প্রথম প্রথম প্রশিক্ষণের ব্যবস্থা হয় রেলওয়ে জায়গায় লোকো স্টেডিয়ামে লোকো স্টেডিয়ামে সকাল থেকে খেলাধুলার ব্যবস্থা আছে দৌড়ের ব্যবস্থা আছে এবং ফুটবল খেলার প্রশিক্ষণ দেওয়া হয় শীতকালে এইখানে বিভিন্ন ক্রিকেট খেলার প্রশিক্ষণ দেওয়া হয় তারপরে আমরা চলে আসি আসানসোল স্টেডিয়ামে আসানসোল স্টেডিয়ামে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা আছে যেমন ফুটবল ক্রিকেট এবং ইন্ডোর গেমসের তারপরে আছে একটা ইন্ডোর সাঁতারের ব্যবস্থা আছে সেইখানে বিভিন্ন লোক সাঁতারের প্রশিক্ষণ নিতে পারেন

বিভিন্ন কোচ ওইখানে ফুটবল খেলার প্রশিক্ষণ করেন সেইটা সব চেয়ে বড়ো জিনিস সেইখানে যাওয়াটা এখানকার লোকেদের বা ছেলেদের ভাগ্যবান বলে মনে করেন তার বাবা মারা